বারো এগারো দুহাজার তেরো তেরো বারো দুহাজার চোদ্দো পঁচিশ সাত দুহাজার পাঁচ চব্বিশ চার দুহাজার চার বারো দশ দুহাজার এক